হ্যালো দিদি আপনার প্রদীপের দোকান আছে আমি দিদি বিক্রম বলছি আমি ঝাড়গ্রাম থেকে বলছি ঝাড়গ্রামের রঘুনাথপুরের কাছে

দিদি আপনার কাছে কেমন সাইজের প্রদীপ পাওয়া যাবে এখন মাটির

না আমার বাড়িতে এই পৌষ মাসে তো একটা খুব বড়ো করে পুজো করতে চাই তার জন্য কম করে এই এক হাজার দু হাজারটা প্রদীপ লাগবে

এই দশদিন পর

মানে মিডিয়াম সাইজের নেব হাফ তারপরে ছোটো আর বড়ো সবকিছু মিক্সড করে নেব

হ্যাঁ আমি বড়ো প্রদীপটা পাঁচশো পিস লাগবে মাঝারিটা লাগবে দেড়শো আর তোমার বাকিটা লাগবে ছোটো প্রদীপ আর কেমন আর কেমন কালারিং বা ডিজাইনের আছে

হ্যাঁ আমি বড়ো প্রদীপটাই নকশা করা নিতে চাই তখন বড়ো প্রদীপটার দাম কেমন পড়বে

হ্যাঁ পাঁচশো পিস

হ্যাঁ বল বলছি আপনার তো হোয়াটসঅ্যাপ আছে আমার এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন ছবি আমি দেখে বলে দেব কোনটা পছন্দ হুম দিয়ে মোট কত খরচা পড়বে দিদি আর বলছি মানে আমার মালটা তো আমাকে নিয়ে আসতে হবে তখন আপনার কি কোনো গাড়ি পরিষেবা আছে ঠিক আছে দিদি এত দূর থেকে তো যাব আনতে ওই জন্য একটু ঠিক আছে দিদি ধন্যবাদ রাখছি